হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আট নম্বরটা পড়বে দেড়শো টাকা আর ওইটা পড়বে একশো তিরিশ টাকা ও আপনি কত পিস কী করে নেবেন

কী কী এলিট নেই ও ইয়ে আছে খাদিমস আছে খাদিমসের ছ নম্বর জুতো পড়বে তোমার একশো শো সত্তর টাকার মতোন

দুশো তিরিশে এখ একটু কম হয়ে যায় না হ্যাঁ সে বুঝতে পারছি কিন্তু আমাদেরও তো উম ঠিক আছে পাঁচ টাকা করে কম দেবেন আর কি করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সামনাসামনি এলেই খুব ভাল হুম